পাঁচটা তারিখ হলো পাঁচই জুন উন্নিশশো উনসত্তর তেসরা মে উন্নিশশো নিরানব্বই একুশে জানুয়ারি উন্নিশশো সাতাশি বারোই আগস্ট আঠেরোশো সাতাশি তেরোই ফেব্রুয়ারি দু হাজার এক